বাগান করার জন্য আমি যে সরঞ্জামগুলি ব্যবহার করে থাকি যেমন কোদাল কাস্তে তারপর পাসুনি তাপর জলের বালতি মগ এই সবগুলো ব্যবহার করে থাকি এই যে এগুলি কীসের জন্য ব্যবহার করে থাকি কদাল কোদাল মাটিটা কুড়ার জন্য ব্যবহার করে থাকি এবং জল তো দিতেই হবে জল না দিলে তো আর আর গাছ হবে না সেই কারণে বালতি এবং জলের মগ এবং পাইপও ব্যবহার করে থাকি কোনো কোনো সময় হ্যাঁ তারপর হ্যাঁ এইগুলো ব্যবহার করে থাকি তাপর যে কুড়ুল কাস্তে কাস্তে ঘাস হবার জন্য ঘাস কাটার জন্য কাস্তে ব্যবহার করে থাকি এবং পাসুনিটা যে ছোট ছোট গাছগুলো হয় গাছের গোড়াগুলো একটু কুড়ে মাটি দিলে কিন্তু খুব ভালো হয় উপকার মানে গাছের সেটা কিন্তু খুব গাছ বৃদ্ধির ক্ষেত্রে প্রয়োজন হয় সেই কারণে আমরা ও পাসুনিটাও ব্যবহার করে থাকি পাসুনির সাহায্যে মাটিটা একটু আলগা করা যায় এবং সে মাটিটা আলগা করে কোনো সার ছড়ানো গোবর সার বা কোনো মিশ্র সার দিলে কিন্তু সেটা ভালো কাজ দেয় সেই কারণে আমরা পাসুনিও ব্যবহার করে থাকি